যারা বিভিন্ন জায়গায় বেড়াতে আসে বা বেড়াতে যায় তাদের পর্যটক বলে এটি কর্মসংস্থান সৃষ্টি করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে স্থানীয় অবকাঠামো উন্নয়নে অবদান রাখে এবং প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক সম্পদ ও ঐতিহ্য সংরক্ষণে এবং দারিদ্র্য ও বৈষম্য কমাতে সাহায্য করতে পারে